হ্যাঁ আমাদের এলাকায় ধর্মীয় অনুশীলনের সাথে অনেকগুলি ছোটো ব্যবসা জড়িত আছে যাদের মধ্যে কিছু হল ফুল দোকান মালার দোকান মিষ্টির দোকান গাইড এই ছোটো ছোটো ব্যবসাগুলো জড়িত থাকার জন্য আমাদের ধর্মীয় অনুশীলনীগুলি খুব সুন্দরভাবে এবং খুব সরলভাবে হয়ে যায় আমাদের ধর্মীয় অনুশীলনীগুলির জন্য এই ছোটো ছোটো ব্যবসার দোকানগুলো থাকা খুবই গুরুত্বপূর্ণ যেমন আমাদের খুব জাগ্রত মন্দির শিব মন্দির পশ্চিমবঙ্গের এল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসেন এখানে পুজো দেয়ার জন্য এবং এখানে এসে ফুল এবং মিষ্টি এই ছোটো ব্যবসার দোকান থেকেই তাহারা কেনেন যদি এই ছোটো ব্যবসার দোকানগুলো না থাকত তাহালে তাদের পুজো দেয়াটা খুবই কষ্টের হয়ে যেত তার জন্য আমার মনে হয় কোনো ধর্মীয় সম্মেলনের ক্ষেত্রে এইসব ছোটো ছোটো দোকানগুলির অবদান সত্যিই অনস্বীকার্য যার ফলে সেই এলাকার গ্রামবাসীদেরও ওই দোকানের পয়সার দ্বারা তাদের সংসার বা ইত্যাদি চলে এর জন্য বিভিন্ন ধরনের দোকান তাহারা লাগায় যাদের মধ্যে মিষ্টির দোকান ফল দোকান মালার দোকান ধর্মীয় সামগ্রিকের দোকান ইত্যাদি অনেক দোকান মন্দিরের সামনে লাগানো থাকে এবং ছোটো ছোটো ব্যবসার দ্বারা সেই এলাকার

লোকগুলো তারা তাদের ঘর এবং সংসার সুন্দরভাবে চালাতে পারে